আমি একটা শাড়ি কিনেছিলাম এতো বাজে দু চার বার পরতে না পরতেই রং উঠে গেলো রং ওঠার রং তো উঠে গেলই গেলো তারপর পরে একদিন বসেছি গেলো শাড়িটা ফেটে যা কি হবে সেলাই দোকানে সেলাই করতে গেলাম সেলাই দোকানে বলছে এটা কোথায় কিনেছ এ তো শাড়ির গায়ে কিচ্ছু নেই যেন মনে হবে কলাই সেদ্ধ করা যাবে এই কাপড় দিয়ে দিয়ে তো খুব হাসাহাসি করতে লাগলো আমি ভাবলাম যে এই দোকানদারকে বলবো যে এই শাড়িটা আমাকে এতো বাজে দেওয়ার কারণ কি কালারটা তো উঠে গেলই গেলো পরার পরে ফেঁসেও গেলো এইরকম ভাবে কি শাড়ি কেনা যায় আমি যেয়ে দোকানদারকে বলবই যে হ্যাঁ দাদা এরকমভাবে শাড়ি বিক্রি করার কোনো দরকার নেই রাখলে আপনি ভালো শাড়ি রাখুন যাতে পরা যায় এইরকম ভাবে শাড়ি পচা শাড়ি কেনার দরকার নেই পয়সা আমাকে ফেরত দিন নাহলে আপনার শাড়ি নিয়ে নিন দিয়ে ভাব্য ভেবেছি তখন আমার হাজব্যান্ড বললো যে শাড়ি কিনেছ এইরকম শাড়ি কোথায় কিনেছ চলো সেই দোকানকে আমি নিয়ে যাবো